হ্যাঁ বলছি দাদা তোমার যে ষ্টেশনারী দোকান রয়েছে না আমি এই বলছিলাম এই দার্জিলিংয়ের একটা জায়গা থেকে বলছি ওই আমি একটা স্কুলে আর কি ওই গ্রুপ ডি তে কাজ করি ঠিক আছে বুঝলেন আমাদের স্কুলে এক একটা অ্যানুয়াল পোগ্রাম রয়েছে ঠিক আছে সেখানে আমাদের কিছু ওই ছাত্রছাত্রী কিছু গিফট দেওয়ার জন্য কিছু আপনার দোকান থেকে পেন লাগবে কিছু পেন্সিল লাগবে আর কিছু ওই খাতা নেবো ঠিক আছে ওই না না বই কোনো দিন দেওয়া যায় বই তো তার হ্যাঁ স্টোরি বুকগুলো হ্যাঁ স্টোরি বুকগুলো ওটা তাহলে হেড স্যারের সাথে কথা বলি কথা বলে সেটা আপনাকে জানানো যাবে ঠিক আছে আমাকে কিছু আমাকে আমাকে একশো পিসের মতন পেন দেবেন আর প্রাইসটা রাখুন না মোটামুটি এবারে একশো জনকে দেবেন এবার কস্টলি হয়ে যাবে না ওই দশ পনেরো টাকার মধ্যে রাখুন ঠিক আছে ঠিক আছে ভালো ব্র্যান্ডের দেবেন যেন স্টুডেন্টরা সেটাকে দেখে বলে যে হ্যাঁ দিয়েছে করে ঠিক আছে আর পেন্সিল দেবেন কিছু একশো পিসের মতোন নটরাজ দিয়ে দেবেন নটরাজ দিয়ে দেবেন হ্যাঁ অক্সফর্ড আর নটরাজ যে কোনো দিয়ে দেবেন ঠিক আছে আর আপনার দোকানে মাল মেডিসিন থাকে তো এক্সট্রা কিছু না আপনি নিয়ে আসেন হ্যাঁ কি ডিস্ট্রিবিউটার আছেন নাকি ডিলার ডিলারশিপ নিয়েছেন নাকি কোনো ও আপনি কি কোনো মানে মার্কেট ধরেছেন কোনো আপনার কি অন্যান্য কোনো দোকান ধরা রয়েছে ন কি ও ও ও মানে আপনি সমস্ত প্রোডাক্ট বড়বাজার থেকে নিয়ে আসেন তাই তো ওহো কলকাতা ওহো কলকাতায় বড়বা